আমার বুনন সম্পর্কে একটি নির্দিষ্ট লক্ষ্য আছে যেটা আমি পূরণ করতে চাই আমি বুননের মাধ্যম দিয়ে আমার একটা ব্যবসা শুরু করতে চাই এবং সেখানে নানান ধরনের জিনিসপত্র বিক্রি করে আমি স্বাবলম্বী হতে চাই এবং আমার আকাঙ্খা আছে যে আমি আরও বেকার মেয়েদেরকে বুনন শিক্ষা দিয়ে তাদেরকে স্বাবলম্বী করতে পারি এবং তারাও যাতে টাকা পয়সা রুজি রোজগার করতে পারে সেইদিকেও আমি একটা নজর দিতে চাই এবং আমি এখন কাজ করছি এবং আগামীদিনেও করে যাবো এবং আমি বিভিন্ন ক্লাসের মাধ্যমে আমি অনেক মেয়েদেরকে স্বাবলম্বী করে করে তুলতে চাই এবং আমি আরও নানান বুনন সম্পর্কিত জিনিস জানতে আগ্রহী